যেহেতু পুরুলিয়া জেলা একটি গ্রাম প্রধান জেলা ফলে শহরের ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা অন্তত গ্রামীণ সামাজিক স্তরে সেগুলি নেই যেগুলো শহরের সামাজিক স্তরে আছে যেমন শহরের লিঙ্গ বৈষম্য খানিকটা কম কিন্তু গ্রামে সেই তুলনায় লিঙ্গ বৈষম্যের পরিমাণ বেশি এবং তা সমস্যা তৈরি করে শুধুমাত্র তারা অবচেতনে বা খানিকটা সচেতনে সেই বৈষম্য মেনে নেয় যেমন শহরে আজ কাল মেয়েরা নিজেদের কাজ করে তারা টাকা রোজগার করে কিন্তু গ্রামের ক্ষেত্রে সেই জায়গাটা সেই সুবিধাটা কম